তো আমি ছোটবেলা থেকে যখন আমার মাতা পিতা এবং পরিবারের আর সকল সদস্য যারা আছেন আমার দাদা বা দিদিরা যে যখন গান শুনতো তখন সেই ছোটবেলা থেকে গা একটা গানের পরিবেশ ছিল আমাদের বাড়িতে তো এই তো সেই ছোটবেলা থেকেই গান শুনতে শুনতে আমার গানের প্রতি আগ্রহ আসে এবং পরবর্তীকালে আমি যখন একটু বড় হই বড় হই জ্ঞান হয় তখন মা যখন আমার গানের প্রতি আরও বেশি আগ্রহ আসে এবং আমার আগ্রহ দেখে আমার মা আমাকে গান শি গানের শিক্ষকের কাছে গান শেখাতে নিয়ে যেতেন কে একটা ঘরে হারমোনিয়ামও আমাকে কিনে দিয়েছিলেন যাতে আমি গানটা আরও ভালো করে শিখি তো পরবর্তীকালে আমি গানের শিক্ষকের কাছে গান শিখেছি রবীন্দ্রনাথ বা হিন্দি বা বাংলা ক্লাসিকাল সং ক্লাসিকাল গান ক্লাসিকাল চর্চা আমি শিখেছি অ এতো এখন এই মুহূর্তে সংসারের চাপে হয়তো সেইভাবে গানটা আমি করতে পারি না চর্চা করতে পারি না প্রতিনিয়ত কিন্তু যখনই সময় পাই সময়ের ফাঁকে আমি সেই মায়ের দেওয়া হারমোনিয়ামটা নিয়ে আমি গান করি আমার মনের ইচ্ছামতো যখনই আম মন গান করি এবং গা মনের ইচ্ছাকে পূরণ করি তো গান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে সে হিন্দি গান হোক বাংলা ভাষার গান হোক আর সবথেকে বলতে গেলে রবীন্দ্রনাথের গান আমাদের জীবনে তার কথা এবং তার গান তার বাণী আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে সে দুঃখের দুঃখের গান হোক আমাদের বন্ধুত্বের গান হোক বন্ধুত্বের টাইপের গান হোক বা আনন্দের টাইপের গান হোক বা ইন্সপিরেশান গান হোক আমাদের জীবনকে এগিয়ে নিতে সহায়তা করে তো সেই যো সেই হিসেবে সেইভাবে আস্তে আস্তে আমি যখন বুঝি যে গান আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে তো গানকে গান আমার জীব আমাদের জীবনকে বিশেষ করে আমার জীবনকে খুবই আকৃষ্ট করে দুঃখের গান হোক আনন্দের গান হোক ইন্সপিরেশান গান হোক রবীন্দ্রনাথের কথা বাণী ভাবে আমি আমি এই রবীন্দ্রনাথের কথা এবং তার গানের কথাগুলো আমার জীবনকে আমি তা তার কথা মান্য করি এবং তার কথার কথাগুলো অনুপ্রেরণা দেয় আমাদের জীবনকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে তো সেই জন্য গান আমাদের আমার জীবনে ওতপ্রোতভাবে আকৃষ্ট করে এবং গানকে যেহেতু আমি খুবই ভালোবাসি তো গান গান সবসময় আমার আমাদের জীবনকে অনুপ্রাণিত করে জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটা আমার আমার ব্যক্তিগত মনে হয়